আমার জীবনের বড়ো চ্যালেঞ্জ হল ছোট্টবেলায় আমার বাবা মারা গিয়েছিল তারপরে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার মা খুব কষ্ট করে আমাদেরকে বড়ো করেছে টিউশনি পড়িয়ে তবুও আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না আপনাদের দু বোন খুব কষ্টের মাধ্যমেই মানুষ হয়েছি আমরা বড়ো হয়ে মাধ্যমিক দেওয়ার পর মাধ্যমিক দেওয়ার পর টিউশনি পড়িয়ে নিজেদের খরচ চালিয়েছি আর আমি ছোটবেলায় খেলাধুলো করতে খুব ভালোবাসতাম খেলাধুলো করতে গিয়ে পরে গিয়েছিলাম পায়ে চোট পেয়েছিলাম কিন্তু তবুও খেলাধুলো ছাড়ি নি নিজের চেষ্টায় খেলাধুলো করেছি বা এগিয়ে গেছি আর আমরা বড়ো হওয়ার পর আমার যেই ছেলের সাথে বিয়ে দেয় তার হঠাৎ দোকান উঠে যায় কিন্তু উঠে যাওয়ার পর অন্যত্র দোকান খুলে সেই দোকান চালু হতে অনেকটা সমস্যায় পরেছিলাম তবে দোকান চালু হয়ে বা সে সমস্যা আমরা কাটিয়ে উঠেছি এটাই হচ্ছে আমার জীবনের চ্যালেঞ্জ